আমি পুরুলিয়ার স্মার্ট বাজার থেকে গত সপ্তাহে যে হাতে জুস বানানোর জুসারটি নিয়ে এসেছিলাম সেটি দেখে বেশ ভালোই মনে হয়েছিল কিন্তু বাড়িতে এসে যখন আমি সেটা দিয়ে জুস বানানোর চেষ্টা করি ঠিকঠাক ভাবে কিন্তু জুসটি তৈরি হচ্ছে না ঠিকঠাক ভাবে আমার মনে হচ্ছে জুসারটি কাজ করছে না